হ্যাঁ ম ম্যানেজার সাহেব বলছেন তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দেবাশীষ বলছি হ্যাঁ ভালো আছি ওই ভালো আছেন তো হ কাজ কাম তো ভালোই চলছে আপনি তো ম্যানেজার বাবু আপনি তো আসছেন না বলছি ওই আমাদের যে কাজ যারা করছে মোটামুটি তো মেশিনের সমস্যা হচ্ছে হ্যাঁ আচ্ছা মেশিনের একটু সমস্যা হচ্ছে সব লেবারটা বলছিলো মেশিনে প্রবলেম হচ্ছে একটু হ্যাঁ আর বলছিল লেবারারটা বলছিলো একটু মাইনে বাড়ানোর কথা বলছিলো

আচ্ছা হ্যাঁ আপনি একটু মালিককে বলুন লেবারদের যে মাইনেগুলো ছিলো না অনেক দিন তো হয়ে গেলো একটু মাইনেগুলো বাড়ালে খুব ভালো হয় ঠিক আছে ঠিক আছে